একজন সাধারণ নাগরিক হিসাবে আমাকে দৈনন্দিন জীবনে বাসের মুখমুখি হতে হয় বেশিরভাগ ক্ষেত্রে আমি বাসেই যাতায়াত করি সেই ক্ষেত্রে একটি বাসের পুঙ্খানুপুঙ্খ বিবরণ তথা চালকের আসন উপরের স্টোরেজ ক্যারিয়ার জানলা কীসে চলে ডিজলে না পেট্রোলে সব কিছুই বলা সম্ভব আমার পক্ষে প্রথম কথা হচ্ছে একটি বাসের সামনের দিকে এক সামনে চালকের সামনের দেখে ডানদিকেতে ড্রাইভার আসন আছে ড্রাইভারের পাশে একটি জানলা আছে ড্রাইভারের পিছনে একটি পোশাক আসন আছে সেই আসনে যে কোনো বিশেষ করে একজন বসেন যারা গাড়ির ধোয়া মোছা বা এইসব কিছু করে গাড়ির দেখভাল করে তারা বসেন ঠিক তার উপরই স্টোরেজ বা ক্যারিয়ার থাকে বাঁদিকে চারটে আসন থাকে আর ক্যাবিনের পিছনে বিভিন্ন গাড়ির ই অনুযায়ী ডিজাইন অনুযায়ী বা লেনথ অনুযায়ী নানারকম শিটের মাত্রা থাকে কোথায় চৌ চৌতিরিশটা কোথায় একান্ন টা কোথায় চুয়াত্তরটা নানা রকম সিট থাকে

লম্বা ট্যুর হিসেবে দীঘা বা আগ্রায় বাস করে ভ্রমণ করেছি